ফোটোগ্রাফি ফোটোগ্রাফি বহু বছর ধরে পরিবর্তন হতেই চলেছে তো বর্তমান যুগের ফোটোগ্রাফি হারা আধুনিক যুগের ফোটোগ্রাফি খুবই আলাদা কারণ আগেকার দিনের ফোটোগ্রাফি করার জন্য সেইভাবে ক্যামেরা থাকেনি পুরোনো ক্যামেরাগুলো অতটা ভালো মেগাপিক্সেলের থাকেনি তাই নতুন ক্যামেরাগুলোয় তার থেকে অনেক উন্নতি হয়েছে তো এক পুরোনো ক্যামেরার সাথে নতুন মোবাইল ক্যামেরার মধ্যে অনেক পার্থক্য বর্তমান যুগে ক্যামেরার থেকেও মোবাইলে ক্যামেরা অনেক গুণে ভালো তাই বর্তমানে মোবাইল ক্যামেরার দ্বারা ভালো ভালো ছবি আমরা তুলে থাকি তো এখন কথা হলো পুরোনো ক্যামেরার থেকে মোবাইল নতুন মোবাইল ক্যামেরার পার্থক্য কী না পুরোনো ক্যামেরাতে আগে এতোটা উন্নত মানের থাকেনি এতো ভালো মেগাপিক্সেলের থাকেনি কিন্তু বর্তমান যুগের নতুন মোবাইল ক্যামেরা অনেক ভালো ভালো মেগাপিক্সেল দিয়ে তৈরি কারণ এখনকার ক্যামেরাতে বহু সুন্দর সুন্দর মেগাপিক্সেল দিয়ে তৈরি হয়েছে তাই এখনকার যুগের মোবাইল ক্যামেরাতে ফোটো তোলা খুবই সহজ তাই এখন অনেকেই ফোটোগ্রাফির শক রাখে তো এভাবেই মোবাইল ফোনের দ্বারা অনেকে ছবি তুলে নিজের ট্যালেন্ট দেখিয়ে থাকেন